আমার প্রিয় বাংলা শব্দ বা বাক্যাংশের এই একটি সুন্দর কুজ্ঝটিকা বানানটা খুব ভালো লাগে এ কুজ্ঝটিকা বানানটার মধ্যে অনেক কঠিন আছে কিন্তু কুজ্ঝটিকা মানে যে অন্ধকার সেটা ঠিকঠাক বোঝে না সবাই কুজ্ঝটিকা মনে অন্ধকার এই বাংলা ভাষাটা তারপর আমার খুব আমরা ভারতবাসী ভারতকে আমরা খুব ভালোবাসি এজন্য আমরা গর্ব অনুভব করি কারণ একজন ভারতীয় বুঝতে পারবে যে ভারতের সম্বন্ধে সে জানতে পারবে একটা বীর সেনা সে তার শেষ রক্ত বিন্দু পর্যন্ত সে তার ভারতমাতাকে ভালোবাসে এবং হাসতে হাসতে প্রাণ দেবে তবু সে ভারতমাতাকে জয় হিন্দ বলবে কারণ ভারত এই ভারত ভাষাকে ভারত জিনিসটাকে ভারতবর্ষ আমার বাংলা ভাষা আমরা এই বাঙাল ভাষায় কথা বলি এই বাংলা ভাষা আমাদের মাতৃভাষা এজন্য আমরা তো খুব গর্ব অনুভব করি মাতৃভাষা হচ্ছে সাধারণত আমার ছোটো ছোটো ছেলে মেয়েগুলো প্রথমে কিন্তু প্রথমে হাঁটতে স্ চলতে শেখার সাথে সাথে তারা প্রথম বাক্য বলে মা সেই মাতৃভাষাটা প্রথম তাদের মুখ থেকে বেরোয় যে যার মাতৃভাষাতে খুব ভালো লাগে বাংলা যে খুব ভালো ভাষা বাংলা যদি শুদ্ধভাবে বলা যায় সেটা মতন ভালো ভাষা আর নেই তাই আমরা আমাদের এই ভাষার মানুষ জ বলেই আমরা বাংলা ভাষাকে গর্ব অনুভব করি